হ্যাঁ বলছি বলুন কী হয়েছে মোবাইলে কী সম আর আর কী সমস্যা হচ্ছে ও আচ্ছা মোবাইলে নেট চলছে না এখন তো সব ফাইভ জি মোবাইল বেরিয়েছে আপনার মোবাইলটা এখন সব ফাইভ জি মোবাইল বেরিয়েছে হুম আপ মোবাইলটা তো ফোর জি মোবাইল সেই জন্য নেটওয়ার্কটা ডিস্টার্ব হচ্ছে কারণ ফাইভ জিতে আপনার আনলিমিটেড নেট পাওয়া যায় হুম তাই যাদের জি মোবাইল আছে তারা আনলিমিটেড নেট যখন ব্যবহার করছে আপনাদের নেটটা কমই পড়ে যাচ্ছে সেই জন্য এইখানে মো আপনার নেটটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বা চলছে না দেখাচ্ছে তো এটার যদি আপনি সমাধান চান তাহলে আপনাকে ফাইভ জি মোবাইল নিতে হবে আর নেটওয়ার্ক থাকছে না এটার জন্য আপনি এখন এই যে দেখেন এখানে সেটিং অপশানে যান হুম সেটিং অপশানে গিয়ে আপনার এই যে নেটওয়ার্ক সেটিং নেটওয়ার্ক সেটিংয়ে এসে এই যে সুইচটা অন করে রাখুন নেটওয়ার্ক সেটিংসটা খুলে আপনার নেটওয়ার্কটা সব সময় ধরে ধরে নিয়ে যায় এখানে সব সময় নেটওয়ার্ক ধরা থাকে আর কী সমস্যা হচ্ছে বলুন চার্জ থাকছে না আচ্ছা দেখি আপনার চার্জারটা সাথে নিয়ে এসছেন

চার্জারে হচ্ছে গিয়ে আপনার এই চার্জারটা চলবে না আর এটা খুব স্লোলি চার্জ হচ্ছে এটা তো আপনাকে যেটা করতে হবে একটা ফাস্ট চার্জার নিতে হবে ফাস্ট আপনি নতুন চার্জার নিবেন কি এই ফাস্ট চার্জারটা হ্যাঁ ঠিক আছে এই এই এই চার্জারটা রাখুন এটা ফাস্ট চার্জার আর মোবাইলটাকে আপনি যখন চার্জে দেবেন তখন সেই চার্জারে দিয়ে দেখবেন যখন হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন চার্জ থেকে খুলে নেবেন আর চার্জারটা সব সময় লাইন অন করে রাখবেন না হুম চার্জ হয়ে গেলে চার্জারটা খুলে নিবেন এবং সুইচটা অফ করে দেবেন নাহলে চার্জার লাগানো থাকলেও সুইচটা অফ করে দেবেন আর মোবাইলে নেটওয়ার্ক সেটিংটা ঠিক করে দিলাম এটা এভাবেই রাখবেন আর যেটা হচ্ছে যে নেট নেটের জন্য আপনার নেট এরকমই চলবে এখন কারণ আপনাকে নেট ঠিক করতে হলে আপনাকে ফাইভ জির মোবাইল নিতে হবে আর এই মোবাইলে চার্জারের সব সিস্টেমগুলো ঠিক করে দিলাম এই চার্জারটা দিয়ে চার্জ করুন দেখবেন এরপরে চার্জ থাকবে এটা আছে আর খুব অল্প সময়ের মধ্যে আপনার মোবাইলে হানড্রেড পার্সেন্ট চার্জও দেখাবে ঠিক আছে এটা নিয়ে যান এবার এরপরে সমস্যা হলে আবার আসবেন